পশ্চিমবঙ্গের প্রধান বিনোদন হল নাটক সিনেমা নাচ গান আর নাইট লাইফ জেলাগুলি হল পশ্চিমবঙ্গের নাইট লাইফ জেলাগুলি হল দার্জিলিং মেদিনীপুর এই সব